নমস্কার আমি সোমা পালকুণ্ডু বলছি এটা কি ষোলোআনা হোটেল আপনার হোটেল এক কটা পর্যন্ত খোলা থাকবে আমার পনেরো থেকে কুড়ি প্যাকেট খাবার লাগবে খাবারের মধ্যে আপনি ভাত ভাত থাকবে ডাল ভাজা সবজি আর কাতল মাছ আর ম মাংস সাথে হ্যাঁ দই মিষ্টি আর চাটনি তা আমার খাবারটা রাত নটার মধ্যে লাগবে দয়া করে আপনি নটার মধ্যে কুড়ি প্যাকেট খাবার আমার ঠিকানায় একটু দিয়ে যাবেন আমি আমি অবশ্য ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানাটা বলছি একটু লিখে রাখুন আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি কলোনি কোয়াটার নম্বর পাঁচশো বারো তাড়াতাড়ি দিয়ে যাবেন দয়া করে